হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ দেব বলেই বিজ্ঞাপনটা দিয়েছিলাম ওই তো দুটো রুম পায়খানা বাথরুম আর দালান রান্নাঘর হ্যাঁ বাইরে রাখারও জায়গা আছে একটা চালা আছে ছোট হ্যাঁ হ্যাঁ না সেই সেই বাচ্চা ছেলে থাকলে সেই অসুবিধা নেই কিন্তু বাড়ির তো একটা ডিসিপ্লিন আছে যেমন বাজে কিছু হয় যাতে বেশি চিৎকার চেঁচামেচি না হয় সেটা যেমন একটু বজায় থাকে না ভাড়া বাড়িতে একটু না একটু ভাড়া বাড়িটা একটু একটা দুটো বাড়ির পরে তারপর আমার বাড়ি হ্যাঁ দশ হাজার না না না না না ইলেকট্রিক বিল তো সাবমিটার তো সেইটা আলাদা জলটা হচ্ছে এখন পৌরসভা থেকে দেওয়া হচ্ছে মানে জলটা একসঙ্গে জলটা একসঙ্গে ইলেকট্রিক বিলটা আলাদা হ্যাঁ আসুন দেখে যান কী রকম কি পছন্দ হয় কিনা ওকে ঠিক আছে ঠিক আছে